আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ও আচ্ছা আচ্ছা ওটা কবে আপনার লাগবেটা কবে আচ্ছা আচ্ছা ব ঠিক আছে আমি পাঠিয়ে দেবো ও কটার মধ্যে লাগবে আপনার কটার মধ্যে লাগবে হ্যাঁ হ্যাঁ আপনি লোকেশন বলবেন আমি দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ বলুন দেখুন এখন যা বাজারের অবস্থা তো কম আপনার তো যেহেতু বেশি একটু কোয়ান্টিটি বেশিই লাগবে ঠিক আছে আপনার সঙ্গে নাহয় আমি মার্কেটের রেট থেকে একটু কমেই করে দেবো আচ্ছা আচ্ছা আর পিস আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আপনার পিস পিস কীরকম করবো মানে খুব ছোট করবো না কি একটু বড় বড় করবো

আচ্ছা আচ্ছা ঠিক আছে যাবো ঠিক আছে একদম হুঁ হুঁ না না আপনি এক একবারে করে দেবেন পরে দেবেন

না না এখন ফোনপে করতে হবে না আপনি ক্যাশই করে দেবেন আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে আমি পৌঁছে দেবো